উৎসব বলতে আমাদের কাছে খুবই একটি স্মরণীয় দিন যে দিনটি আমরা বিভিন্ন রকমের ভালো কাপড়জামা পরে ভালো কিছু খাওয়া দাওয়া করে ভালো কিছু আত্মীয়দের সঙ্গে কাটাতে চাই বা কাটাই উৎসবে আমরা যে ধরনের রান্না বান্না রান্না বান্নাগুলো আমরা করে থাকি সে রান্না বান্নাগুলো আমাদের কাছে যে রান্না বান্নাগুলো স্পেশাল হয় সেগুলোই আমরা উৎসবের দিনে করি আমি মুসলিম সাধারণত আমার কাছে স্মরণীয় উৎসব বলতে ঈদ ঈদে আমাদের যে স্পেশাল রান্নাটা হয় সেটি হল মাংস সিমাই লাচ্ছা এই ধরনের রান্নাগুলো আমরা করে থাকি আর আমরা যে এলাকাতে থাকি সেটা হিন্দু মুসলিম দুই ধর্মেরই লোক আমরা থাকি তাই আমরা উভয়ের উৎসব একসঙ্গেই পালন করি যেমন তাদের যে পুজো হয় পুজোতেও তারা যেমন ভালোমন্দ রান্না বান্না করে আমরাও করি নিজেদের বাড়িতে আমাদের বাড়িতে যদি ঈদে কোনো ভালোমন্দ রান্না করা হয় তারাও বাড়িতে করে আমাদের বাড়িতে আসে এসে খাওয়া দাওয়া করে একে অপরের সঙ্গে আমরা সবাই ভালোভাবে থাকি উৎসবে বিভিন্ন ধরনের রান্না বান্না আমরা করি মাংস পোলাও বিরিয়ানি রাজমা চাওয়াল সমস্ত রকমের খাওয়া দাওয়া আমরা করি রান্না বান্নাটাও আমরা করে থাকি